আমাদের সংস্কৃতিতে সূর্যকে প্রণাম বা জল দেওয়ার উদ্দেশ্য হল যাতে মনটা পবিত্র থাকে এবং আমরা যখন কপালে কুমকুম পরি সেটার উদ্দেশ্য হল স্বামীর মঙ্গল পবিত্র সুতো যখন পরানো হয় তখন বলা হয় যে বিপদ আপদ থেকে রক্ষা করবে সেই হিসাবে আমরা মন্দিরে পুজো দিয়ে পবিত্র সুতো পরি এবং মন্দিরেতে যাওয়ার আরো অনেক কারণ হল মন্দিরে গেলে মন শুদ্ধ থাকে মন্দিরে ঠাকুরকে এক মনে ডাকলে মানুষের চিন্তা ভাবনার আরো উন্নতি ঘটে আমরা সেই কারণেই মন্দিরে যাই মন্দিরে গিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলি মন্দিরে আরো ভালো কাজ আমরা ভালো আচার আচরণ মন্দিরে গেলে মানুষের সঙ্গে পেয়ে থাকি